আইনি নথি তৈরি করার ক্ষেত্রে আমার বিশেষ কোনো অভিজ্ঞতা নেই তবে কিছু কিছু ক্ষেত্রে এটা কঠিন মানুষের মুখে শুনে থাকি বিশেষ করে জমিজমা সংক্রান্ত অনেক জায়গায় নথিগুলো ভুলভ্রান্তি হয়ে থাকে একই জমি হয়তো দুজনকে বিক্রি করা থাকে বা দাগ নম্বর বা এইসব কিছু জমি সংক্রান্ত নম্বর থাকে যেগুলো হয়তো ভুলভ্রান্তি হয়ে থাকে এবং সেগুলো সংশোধন করতে গেলে মানুষকে দীর্ঘদিন ধরে কোর্টে বা আইন আদালতের দ্বারস্থ হতে হয় তো এগুলো শোনা কথা এবং এর সম্মুখীন আমি কখনো হয়নি যাই হোক এর সম্বন্ধে আমি আর বিশেষ কিছু বলবো না